চুলহা চকাতে চিকেনের নতুন পদ কী আছে বলতে পারেন আমি চিকেনের অনেক পদই আপনার ওখানে খেয়েছি কিন্তু এখন নতুন পদ চিকেনের কী আছে বলতে পারেন গরমের জন্য লেমন চিকেন বা চিকেন হরিয়ালি এরকম কোনো পদ আছে আপনি আমাকে একটু তার বিষয়ে কিছু বলতে পারেন তাহলে সেটি আমি অর্ডার করব